আমি ডাভ সাবানটি ব্যবহার করি তার ফলে আমার ত্বকের কোনো সমস্যা আসে না সারাদিন আমার ত্বকে মোলায়েম ভাব থাকে এতে ক্ষারের পরিমাণ খুবই কম এবং এটির গন্ধও খুব ভালো যার ফলে আমি খুবই উপকৃত এবং একটি সাবান কিনলে অনেকদিন ব্যবহার করা যায় এবং এটি জলে ক্ষয়ও কম তার ফলে আমি খুবই উপকৃত